ভারতবর্ষের স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থা আমার মনে হয় বেশ ভালো এবং অন্যান্য অনেক দেশের চেয়ে এটা অনেক উন্নত আমাদের এখানে অনেক সরকারি হাসপাতাল আছে অনেক বেসরকারি হাসপাতাল আছে এবং বেসরকারি হসপিটাল হসপাতালগুলোর পরিচ্ছন্নতা পরিষেবা হয়তো সরকারি হসপিটালের চেয়ে একটু উন্নত কারণ সরকারি হসপিটালে রোগীর ভিড়টা অনেক বেশি তাদের ক্ষমতার চেয়ে তাদের রোগীর রোগীর সংখ্যা অনেক বেশি রোগীর আধিক্য অনেক বেশি তাই সেইভাবে হয়তো পরিষেবাটা তত তাড়াতাড়ি পাওয়া যায় না বা সেটা সম্ভব হয়ে ওঠে না কিন্তু আমাদের এখানে ন্যায্যমূল্যের ওষুধ দোকান রয়েছে সরকারি হসপাতালগুলোতেও আমরা আউটডোরে ডাক্তারদেরকে দেখাতে পারি আমরা ভর্তি হতে পারি কোনও কঠিন কোনও ব্যধির জন্যে কোনও অপারেশান বা এই সেই স সেই রকম কিছু ক্রিটিকাল কোনও রোগের কারণে আমরা সেখানে ভর্তি হতে পারি বেসরকারি হসপিটাল অনেকই রয়েছে অনেকগুলোই রয়েছে একটু খরচ সাপেক্ষ একটু ব্যয়বহুল সরকারি হসপিটালের চেয়ে অবশ্যই কিন্তু আমরা যদি সেটা আমাদের সাধ্যের মধ্যে হয় আমরা সেই পরিষেবাটাও নিতে পারি আশেপাশে অনেক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে অনেক জেলা হসপিটালও রয়েছে অনেক ব্লক স্তরেরও হসপিটাল রয়েছে সেগুলোতে আমরা বেসিক কিছু পরিষেবা পাই স্বাস্থ্য পরিষেবা পাই সাধারণ রোগ যেগুলো আমাদের হয়ে থাকে জ্বর সর্দি কাশি পেট ব্যথা হজমের সমস্যা কোনও পা ফা ভেঙে যাওয়া বা কোনও কোনও কিছুর সে অঙ্গপ্রতঙ্গের সিরিয়াসলি ইনজিওর্ড হওয়া তো সেইগুলোর পরিষেবা আমরা পাই আমাদের আশেপাশের হসপিটালগুলো থেকে এবং কিছু ওষুধও আমরা বিনামূল্যে সেখান থেকে পেয়ে থাকি তো সব মিলিয়ে আমার মনে হয় আমাদের স্বাস্থ্য পরিষেবা ঠিকঠাকই হ্যাঁ উন্নয় উন্নতি করার অনেক জায়গা আছে উন্নতি করার অনেক জায়গা আছে পরিষেবাকে আমরা আরও ভালো করতে পারি আমরা আরও বেশি পেশেন্ট সেন্ট্রিক হতে পারি রুগীকেন্দ্রিক হয়ে হতে পারি এবং সেই অনুসারে আমরা আরও ডাক্তারের সংখ্যা বাড়াতে পারি যেটা আমাদের খুব দরকার ডাক্তার এবং নার্সদের অ্যাভেলেবেলিটি আমাদের বা আমরা বাড়াতে পারি এমার্জেন্সি যুক্ত হসপিটালের সংখ্যা বেসরকারি হসপিটাল বা নার্সিংহোমের সংখ্যা আমরা বাড়াতে পারি বা এমার্জেন্সি পরিষেবার জন্যে আমরা জেলা হসপিটালগুলোকে বা স্বাস্থ্যকেন্দ্রগুলোকে উন্নত করতে পারি যাতে আমরা সেখানে এমার্জেন্সি সার্ভিসটা পাই অ্যাঁ চব্বিশ ঘন্টাই সেই জায়গাটা আমরা উন্নত করতে পারি আমরা পেশেন্টদের থেকে ফিডব্যাক নিতে পারি সেটা আমাদেরকে আরও সাহায্য করবে এবং সেগুলোকে আমরা বিশ্লেষণ করে সেই অনুসারে পদক্ষেপ গ্রহণ করতে পারি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন আমরা আরেকটু ফ্রিকোয়েন্টলি করতে পারি যাতে বেডের চাদরটা বা বালিশটা বা মেঝেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বাথরুমগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে খাওয়ারতা খাবারের জায়গা বা খাবারের কোয়ালিটি যে সমস্ত হসপিটাল থেকে দেওয়া হয় বেসরকারি সেগুলোতে আমরা আরও বেশি আরও একটু ভালো উন্নত পরিষেবা দিতে পারি ডায়েট চার্টটা প্রপার যাতে মেনটেন করা হয় বিনামূল্যে আমরা যদি কিছু ডায়াগনোসিস করে দিতে পারি বা কিছু হ্যাঁ টেস্ট করতে পারি সেটা আরও আমাদেরকে হেল্প করবে সো ইয়া